পৃথিবীতে অনেক ধরনের ভাষা রয়েছে অনেক ধরনের ভাষা রয়েছে অনেক ধরনের ভাষা সকললে ব্যবহার করে কিন্তু ভার কি ভারতবর্ষে বা ইন্ডিয়ার ভেতরে দ্বিতীয়তম ভাষা হচ্ছে বাংলা ভাষা তো প্রথমত অ্যাকচুয়ালি হিন্দি ভাষা হচ্ছে কেন ব্যবহৃত ভারতবর্ষে তো যার কারণে আমরা হিন্দি ভাষা বলি না বাংলা ভাষা ব্যবহার করি তো বাংলা ভাষা আমরা প্রায় সকলেই ব্যবহার করি বাংলা ভাষার মধ্যে অনেক তফাত আছে বাংলা আমরা বাঙালি তো সেইজন্য আমরা বাংলা ভাষা ব্যবহার করে থাকি